যেহেতু আমি শহরের বাড়িতে রোজ খালাদের মধ্যে তাই আমি সেলাই সব সেলাই সম্পর্কে তেমন কিছু জানি না বা আমি তেমন কিছু জানতামও না আর আমাদের এখানে পাশে ফ্ল্যাটের আশেপাশে যাদের বাড়ি আসে তারাই তেমন কিছু জানে না সেলাই সম্বন্ধে কারণ তাদের সেলাই সম্পর্কে তেমন কিছু জানার প্রয়োজন হয় না তারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের তাদের সেলাই করার মতো অতো সময়ও নেই কিন্তু আমি দেখেছি যখন গ্রামের বাড়ি গিয়েছি তখন দেখেছি যে একবার ছুটিতে আমি সময় কাটানোর জন্য আমার পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি গ্রামের লোকজনেরা সব সেলাইয়ের কাজ করছে কেউ কেউ ব্লাউজ তৈরি করছে কেউ শাড়ি তৈরিরি করছে কেউ আবার বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ করছে তো সেই কাজ আমার খুবই ভালো লেগেছে আমি সেগুলো দেখি তার প্রতি আগ্রহ জাগ্রহ জাগে তা আমার মনে হয় আমি ওই সেলাইয়ের কাজ করতে পারতাম তো একদিন আমার একটা বৌদি আমাকে বলে তুমি যদি সেলাইয়ের কাজ করো তাহলে এক থেকে অনেক টাকা আয় করতে পারবে তুমি তুমি তোমার নিজের হাত খরচ চালাতে পারবে সেলাই করে আমি আমি প্রথম প্রথম সেলাইয়ের কাজ করতাম তখন খুব একটা ভালো সেলাই কাজ করতে পারতাম না আমার অনেক সমস্যা হতো প্রথম প্রথম ব্লাউজ তৈরি করার সমস্যা হতো ডিজাইন তৈরি করার সমস্যা হতো তো আস্তে আস্তে অনেক সেলাইয়ের কাজ করতে শিখে গিয়েছিলাম একদিনে এক একদিনে একটা সুন্দর একটা ব্লাউজ তৈরি করেছিলাম সেইটা দেখে সবাই প্রশংসাও করেছিলো আমাকে সবাই বলেছিল ব্লাউজটা খুব সুন্দর হয়েছে দেখতে খুব ভালোও লাগছিলো আসতে আসতে আমি কাজ করতে থাকি এই কাজ একদিন আমাকে একটা ব বোন শেখানোর কথা বলে আমি সেই বোনটাকে সেই সেলাইয়ের কাজ শিখিয়েছিলাম আমি বোনটাকে শিখেছিলাম সেলাইয়ের কাজ আমি বউদির কাছ থেকে নিজেই শিখেছি সেলাইয়ের কাজ এছাড়াও এই সেলাইয়ের কাজ শেখা বা শেখানোর জন্য সরজনের মুহূর্ত বা টিপ শেয়ার করতে আমি পারি সেটা হলো সেলাই করতে করতে একদিন আমার একটা অভিজ্ঞতা আসে সেটা হলো যে আমি একদিন একটা সেলাই করতে করতে একটা ব্লাউজের ডিজাইন যেমন করা উচিত সেরকম না করে অন্য আরেক রকম করেছিলাম তো সবাই বলছিল যেটা এটা সুন্দর হয়েছে যে যেমনটা হওয়ার কথা ছিল তার থেকেও অনেক ভালো হয়েছে তো আমি মনে করি এটাই আমার কাছে সবথেকে স্মরণীয় মুহূর্ত সেই জিনিসটা নিয়ে অনেকে প্রশংসা করেছিলো আমার কাস্টমাররাও এই জিনিসটা ব্লাউজটাও অনেক নিয়েছিলো এই ব্লাউজ আমার অনেক বিক্রি হয়েছে এবং তারাও আমাকে খুব ভালো বলেছিল এটাই আমার কাছে স্মরণীয় মুহূর্ত